হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি তুমি শুনতে পাচ্ছো হুম বলছি ওই হ্যাঁ আমি ওটাই জিজ্ঞেস করছি তুমি কখন যাবে ও ঠিক আছে তাহলে আমাকে ফোন কর একবার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ মদনমোহন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমাকে ফোন করবে আবার একসাথে যাবো

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওইখানে খিচুড়ি খাওয়াবে বলছে তো হ্যাঁ হ্যাঁ শুনছিলাম তো না দেখবো যদি হয় তো ভালো

হ্যাঁ সে তো থাকবে তখন নাহলে না ব্যবস্থা হয় তখন দোকানে খেয়ে নিতে হবে কিছু করার নেই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সেই ঠিক আছে চুড়িদারই পরব শাড়ি পরার কিছু নেব না ঠিক আছে হ্যাঁ রাখ